আমি কালনা গেট খাঁ পুকুর থেকে বলছি আমি ফার্স্ট চয়েস বিরিয়ানির দোকান সেখান থেকে আমি এক প্লেট চিকেন বিরিয়ানি অর্ডার করেছি তো আপনাদের কাছে কি কিছু মিষ্টি জাতীয় খাবার আছে খাবার থাকলে সেটা আমাকে জানান আর আমি এর মধ্যে আরো কিছু যোগ করতে চাই যেটা হচ্ছে আইস্ক্রিম কেক হালুয়া রসগোল্লা ইত্যাদি